আমাদের পাশের গ্রামে কিছু দিন আগে একটা বড়ো সড়ো ব্যবসায়ী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিলো সেখানে গ্রামের ক্ষুদ্র কৃষকরা নানান ধরনের কৃষি দ্রব্য প্রদর্শনী হিসাবে রেখেছিলো সেই প্রদর্শনীতে ছিলো ধান চাল আলু নানান ধরনের কিছু উৎপাদিত দোব্য সেই দ্রব্য দেখে ব্যবসায়ী সমিতির মেম্বার বা ব্যবসায়ীরা তারা জাজ করে যার ফসল ভালো উৎপাদন হয়েছিলো তাকে প্রথম ঘোষণা করেছিলো এখান থেকে মানুষ নানান ধরনের ক্ষুদ্দ কৃষকরা নানান ধরনের উপকৃত হয়েছিলো সেখানে তারা ভালো ফসল কীভাবে উৎপাদন করা হয় সেই সম্বন্ধে এবং ফসলকে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই সম্বন্ধে আরও জ্ঞান পেয়েছিলো এই করে ক্ষুদ্র কৃষকদের ফসল উৎপাদনের জন্য আরও সুবিধা হয়েছিলো সেখানের তার মানুষরা এই ব্যবসায়ী সমিতি থেকে অধিক লাভ গ্রহণ করেছিল এখানকার মেলাতে নানান ধরনের বা নানান গ্রাম থেকেও মানুষ এসেছিলো তারা যারা প্রদর্শনী দেয়নি তারাও সেখানে থেকে শুনে তাদেরও কৃষির উৎপাদনের প্রতি আগ্রহ জন্মায় এবং কৃষি কীভাবে করতে হয় তারা সেখান থেকে নানানভাবে জ্ঞান গ্রহণ করে